আমার ইচ্ছে বলতে জীবনে অনেক স্বপ্ন ছিল ভালো নৃত্যশিল্পী হওয়ার কিন্তু পরিবারের অনেক সমস্যার কারণে আমি ভালো নৃত্যশিল্পী হতে পারিনি ভালো জায়গায় নাচ শিখতেই পারিনি তাও মনের জোর আমি হারাইনি আমি আস্তে আস্তে নিজে থেকে ইউটিউব দেখে দেখে আমার বাড়ির পাড়ার বাচ্চাদের নিয়ে আমি নাচ শেখাতাম সেখান থেকে আস্তে আস্তে আমি মোটামুটি নিজের থেকে যতটা নাচ শিখেছি মনে করে অনেকটাই শিখেছি এবং আমার ইচ্ছে আছে এই নাচের উপরেই আমি ভবিষ্যতে কিছু করব তার সাথে সাথে পড়াশুনো করেও নিজেকে একটা পা নিজের পায়ে দাঁড় করাতে হবে আগে ইনকামের রাস্তা তারপর আমি এই নাচটা নিয়েই আমি জীবনে এগোতে চাই এবং এই নাচের জন্য আমি বিভিন্ন রকম শো দেখি টি ভিতে নাচের যারা গরীব যারা কীভাবে কষ্ট করে তারা নাচ শিখে তারা বড় জায়গায় পৌঁছচ্ছে তাদের দ্বারা আমি উৎসাহ হই এবং নিজে তখনই মনে পড়ে আমাকে নাচতেই হবে এবং আমি এই নাচের দ্বারাই নিজেকে প্রমাণ করতেই হবে আর তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি যাতে ভালোভাবে নাচ করার সবসময় প্র্যাক্টিসও করি তাছাড়া আমি নিজে ইনকামও করি যাতে নাচে যে জিনিসপত্রগুলো লাগবে ওগুলো কারো কাছে না চাইতে হয় নিজে নিজের থেকে কিনে নিতে পারি সুতরাং কাজও করি সাথে সাথে নাচটাও আমি ছাড়িনি নাচটাও সাথে রেখে দিয়েছি যাতে আমি এটার দ্বারাই ভবিষ্যতে আমি কিছু হতে পারি